পাখির আভাসস্থল সংরক্ষণ ও সুরক্ষায় পাখি পর্যবেক্ষণ করার কী ভূমিকা পালন করে করে বলে আপনি মনে করেন দেখুন আমাদের চড়ুই পাখি বাস আমাদের বাস ঘরে বাসা বাঁধে খড় এনে তারা ঘরের ভিতরে বাসা বেঁধে তারা ডিম পেড়ে বাচ্চা তৈরি করে উড়ে নিয়ে চলে যায় বাবুই পাখি সুন্দর বাসা বানায় তারা ঘাস ভালো করে মুখে করে এনে তারা ঠোঙার মতন করে ডালে ঝুলিয়ে কত সুন্দর করে বানিয়ে তারা বেশ মুখটা ভালো করে গোল করে একটা রেখে দিয়ে তারা বাসা তৈরি করে সেইখানে তারা বাচ্চা ডিম পেড়ে বাচ্চা তৈরি করে তারা বাচ্চা বাড়ে কাক যত কাঠকুটো খড়কুটো নিয়ে কাকের বাসা ডিম পাড়ে কোকিল তার বাসায় গিয়ে ডিম পেড়ে কোকিলের বাচ্চা তৈরি করে তারা উড়িয়ে নিয়ে চলে যায় কাক বুঝতে পারে না টুন টুনি তারা ছোটো ছোটো পাখি বিভিন্ন গাছে বাসা তৈরি করে তারা বেশ ঠোঙার মতন বাসা তৈরি করে তারা বাচ্চা পেড়ে মানুষ করে করে তবে তারা বেগুন গাছে বাঁসা বাঁধে